হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন না না এখন আমি ভালো নেই তো কোনো কিছুই কাজ করছে না মানে মাথার যন্ত্রনা তো হচ্ছেই আর বমিটাও বারে বারে আরও আগের থেকে বেড়েছে কমে নি বেড়েছে আর গা হাত পা নিয়ে তো আমি উঠতেই পারছি না বিছানাতে রয়েছি না সেই ওষুধগুলো তো খেয়েছি কিন্তু একটুকুও কমে নি

আচ্ছা আচ্ছা হসপিটালে গেলে সেখানে কি আমাকে ভর্তি নিয়ে নেবে ও আচ্ছা ডাক্তারবাবু ওখানে কতো দিন আমাকে ভর্তি থাকতে হবে কেন ডাক্তারবাবু ওটা কি সরকারি হাসপাতাল নয় ওহ ও আচ্ছা আর বলছি ডাক্তারবাবু যে রিপোর্টগুলো আগে করা হয়েছিলো সেগুলো কি আমি সব নিয়ে যাবো না নতুন করে রিপোর্ট করা হবে আচ্ছা তাহলে ওটা কি আমাকে রিপোর্টটা করাতে কি টাকা লাগবে না ওখানেই হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আচ্ছা তাহলে আপনি বলে দিন আমরা তাহলে কালকেই বেরিয়ে পড়বো কারণ এতোটা অসুস্থতার মধ্যে রয়েছি কালকে আমরা যাবো তাহলে ওখানে যেয়ে আমরা অ্যাডমিট হয়ে যাবো হ্যাঁ রাখুন